আমি আপনাদের ক্যাফে থেকে কয়েক কাপ কফি অর্ডার করেছিলাম যেটি আমি এখন সময়ের কারণে এখানে পান করতে পারবো না আমার এক কাপ কফির সাথে আরও কয়েক কাপ অ্যাড করে দিন এবং এটি এমনভাবে প্যাক করুন যাতে আমি বাড়ি বাড়ি যাওয়ারও পর্যন্ত গরম থাকে এখানে খাওয়ার জন্য প্রয়োজন মতো সময় আমার কাছে নেই আমার বাড়ি থেকে বারবার ফোন আসছে তার কারণে বাড়ি যেতে হবে কোনও একটি জরুরি কারণে তাই কয়েকটি কাপ এমনভাবে প্যাকিং করুন যাতে জুতো ঠাণ্ডা হয়ে যেন না হয় এবং আমার বাড়ি এখান থেকে প্রায় দশ কিলোমিটার এই দশ কিলোমিটার বাইক কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে সেই পঁচিশ মিনিট ঠাণ্ডা যেন না হয়ে যায় যাতে গরম থাকে কিছুটা হলেও সেই জন্য ব্যবস্থা হিসেবে প্যাকিং করবেন এবং কফিটা এমনভাবে প্যাকিং করবেন যাতে রাস্তায় যেতে যেতে যেন না কোনও কারণে পড়ে যেন না যায় সেই জন্য আমি বলছিলাম ভালোভাবে প্যাকিং করবেন